আমার কাছে যে জিনিসটা রয়েছে তার ব্যাপারে নেতিবাচক কিছু হলো আমার কাছে এখন পাওয়ার ব্যাংক রয়েছে তার ব্যাপারে নেতিবাচক হচ্চে পাওয়ার ব্যাঙ্কের যেমন ভালো দিকও আছে তেমনি তার খারাপ দিকও আছে তার খারাপ দিকটি হলো আমাকে যে দোকানে আমি কিনেছিলাম সে দোকানি আমাকে ঠকিয়ে দিয়েছে কম টাকায় বেশি জিনিস দিয়ে দিয়েছে মানে কম টাকায় খারাপ জিনিসটা দিয়ে দিয়েছে এবং সেটা দু তিন দিন ভালোই চার্জ সার্ভিস দিচ্ছিলো কিন্তু তারপরে আর ঠিক মতো দেয় না তাই সেটা পুরোপুরি আমাকে ঠকিয়ে দিয়েছে তাই আমি সেটা ভাবছি পুনরায় তার কাছে নিয়ে গিয়ে আমি কিছু আবেদন করবো বা টাকাটা ফেরত নেবো বা অন্য পাওয়ার ব্যাংক নেবো